আমি পশ্চিম মেদিনীপুর জেলার অধিবাসী এবং পশ্চিম মেদিনীপুর জেলার জাতিগত ভাষাগত বৈশিষ্ট্য অনেক কিছুই আছে এখানে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন ভাষা মানুষ বসবাস করে বিশেষত আমরা দেখতে পাই যে আমাদের এখানে বাংলা সিন্ধি ভাষা কিছুটা চলে এবং বিভিন্ন আঞ্চলিক ভাষা যেসব গোষ্ঠী মানুষ বসবাস করেন তাঁদের সে গোষ্ঠীর ভাষাও আমরা কিছু তেমন দেখতে পাই যেমন এখানে আদিবাসী বা সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভাষা সেগুলো আছে একে অপরের অনুষ্ঠানকে আমরা বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমরা সমানভাবে মেনে এবং মর্যাদা দিয়ে চলি যার ফলে আমাদের যে যোগাযোগের মাধ্যম একে অপরের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে আমরা বাংলা ভাষাটাকে বেছে নিই বা বাংলা ভাষাটাই ব্যবহার করি আমাদের এখানে যেসব সংখ্যালঘু সম্প্রদায়েরা বিশেষ করে আদিবাসী বা বিশেষ কিছু সম্প্রদায়ের মানুষ আছেন তারা আমাদের সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শেয়ার করেন আমরাও সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শেয়ার করি এবং পঠন পাঠন যাবতীয় এটা বাংলা মাধ্যমেই চলে তাই বাংলা ভাষাটাকেই আমরা এখানে মূলত আমাদের যে ভাব বিনিময়ের ভাষা হিসাবে ব্যবহার করি এখানকার যে সব উপজাতিগোষ্ঠী আছেন তারাও আমাদের সঙ্গেই সমান ভাবে বাংলা ভাষার ব্যবহারের মাধ্যমেই আমাদের সাথে সম্পূর্ণ সহবস্থান করে চলেন